হ্যালো হ্যাঁ আপনি ক্যাব ড্রাইভার বলছেন তো হ্যাঁ আমি ফেসবুক থেকে আপনার নাম্বারটা পেলাম আমি একজন কাস্টমার বলছি হ্যাঁ তো আপনার গাড়িটা খালি পাওয়া যাবে বারোই নভেম্বর আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো তো তাহলে আমি যাব একটু দীঘা যেতাম হ্যাঁ আমরা দুজন যাব হ্যাঁ হ্যাঁ আমি তো ওটাই জিজ্ঞাসা করছি যে আপনার গাড়িতে এ সি আছে তো না না আমি এ সির মধ্যেই যাব কারণ এখন বাইরে ঠান্ডা হলেও রাতের দিকে তো দিনের বেলা তো খুবই গরম লাগছে তো তাই আমি এ সি গাড়িটাতেই যাব আমি পাঁশকুড়া থেকে যাব হ্যাঁ তো সকাল ছটা নাগাদ চলে আসবেন

হ্যাঁ হ্যাঁ তো কত টাকা নেবেন বলুন দীঘা যাব আচ্ছা ঠিক আছে না না আমি অনলাইনে দিয়ে দেবো তো আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে কি আচ্ছা ঠিক আছে আমি আজকে সন্ধ্যের মধ্যে অ্যাডভান্স করে দেবো আচ্ছা ঠিক আছে আর বলছি আপনার বাড়িটা কোথায় মানে পূর্ব মেদিনীপুর জায়গাতেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এ সি এ সি এ সি যেন থাকে গাড়িটাতে হ্যাঁ এ সি না হলে আমরা যেতে পারব না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি চলে আসবেন ঠিক সময় মতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি অ্যাডভান্সটা করে দেব সন্ধ্যের দিকে হুম টাইমে চলে আসবেন ঠিক আছে রাখছি